ঝাড়গ্রাম জেলার প্রধান জাতিগত ও ভাষাগত গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে সাঁওতাল গোষ্ঠী ও লোধা গোষ্ঠী সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা সাধারণত ছোটোবেলা থেকেই তারা সাঁওতাল ভাষায় কথা বলে এবং লোধা গোষ্ঠীর মানুষেরা সাধারণত তারা লোধী লোধী ভাষায় কথা বলে এবং তারা তাদের নিজস্ব ভাষা ও নিজস্ব ও আচার আচরণেই তারা নিজে পরিচিত এবং লোধা গোষ্ঠীর মানুষেরা তারা লোধী লোধী ভাষা এবং তারা তাদের আচার আচরণেই পরিচিত হয়ে থাকে